দক্ষিণ দিনাজপুর এই জেলায় আমাদের টি এম সির পার্টি ক্ষমতায় আছে তো এরা আমাদের জন্য অনেক কাজ করেছে কিন্তু যদি আরও একটু যদি কাজ করতো যদি আরও যদি কিছু করতো তাহলে আরও ভালো হতো